কৃষকরা করতে পারে বা পছন্দ করে এমন অনেক পার্শ্ব ব্যবসা তারা করে থাকে কারণ কৃষকের শুধুমাত্র ফসল ফলিয়ে সেই উৎপাদিত ফসল থেকে জীবিকা নির্বাহ হয় না তাই জন্য তারা অনেক সময় পশুপালন করে সেই পশু পণ্য দ্রব্য বিক্রি করেও তারা ব্যবসা করে এবং জীবিকা নির্বাহ করে এছাড়া টোটো চালায় রিক্সা চালায় এবং ছোট মুদিখানা খুলে চায়ের দোকান খুলে অন্য ছোট ছোট দোকান খুলে সেখানেও ব্যবসা করে অনেকে হাতের কাজ ভালো পারে যেমন বেতের কাজ কাপড়ের কাজ সেলাইয়ের কাজ সেইগুলোও কৃষকরা তাদের কৃষিকাজের পাশাপাশি এই ছোটো ছোটো ব্যবসাগুলি করে থাকে